হ্যাঁ বলছি এটা ইলেকট্রিক দোকান দোকানের হেল্পার বলছেন আপনি আচ্ছা আচ্ছা না বলছি যে আমার সামনে একটা ইভেন্ট রয়েছে নৃত্য নাচের প্রোগ্রাম রয়েছে তো সেখানে যে আলোকসজ্জা যে যাবতীয় সরঞ্জাম সেই সব কি সরঞ্জাম পাওয়া যাবে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কাগজে লিখে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আর আপনি তারপরে আপনি সেটা দেখে বলবেন যে কত টাকা সেটা আমি কিছুটা টাকা আপনাকে ফোনপেতে পাঠিয়ে দেব আপনার ফোনপে আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার ফোনপেতে পাঠিয়ে দেব তা কিছু টাকা আর হচ্ছে তাহলে আপনি তাহলেই আপনি হচ্ছে সব কিছু রেডি করে রাখবেন আমি এক দিন গিয়ে নিয়ে আসব হাঁ হাঁ ঠিক আছে না না আমার আট তারিখে দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখছি হ্যাঁ ঠিক আছে